দক্ষিন চব্বিশ পরগনা জেলার প্রধান সাংস্কৃতিক ও সামাজিক ঐতিহ্যগুলি যেগুলি আছে সেগুলি হল যেমন আমাদের এখানে হয় কালী পুজো হয় দুর্গা পুজো হয় ছট পুজো হয় আরও অনেক রকমের হিন্দুদের পূজা আছে আমাদের এখানে পালন করা হয় বিভিন্ন রকম বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য হয় নাটক হয় কবিতা হয় আবৃত্তি হয় এগুলি আমাদের এখানে খুব চলাচল আছে আর ভাষা ভাষা বলতে বোঝায় যে আমাদের আমরা বাঙালি আমাদের কাছে এটা অনেক গর্বের যে আমরা বাঙালি আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা অন্য অন্য দেশে গেলে যে আমাদের ভাষা বা আমাদের যেমন ভাষা বলতে গেলে আমাদের রবীন্দ্রসঙ্গীত বা আমরা কোনো কবিতা আবৃত্তি অনুযায়ী যেগুলো অন্য দেশে অনেক লোকেরা পড়ে থাকে সেগুলি আমরা সেখানে গিয়ে বলব যে আমরা রবীন্দ্রসঙ্গীত পড়েছ কখনো বা কোনো কবির কোনো কবিতা পড়েছ কখনো এগুলো এগুলি আমাদের ভা আমাদের দেশে অনেক চলাচল আছে আমরা বাংলা ভাষায় কথা বলি মানে এই নয় যে আমরা অন্য কিছু জানি না আমরা অনেক কিছু অনেক যেমন হিন্দি জানি ইংরেজি জানি আমরা সমস্ত সব রকমের ভাষা আমরা আমাদের জানা আছে আমরা সব কিছু সব ভাষা বলতে পারি আমাদের ধর্ম আলাদা হতে পারে যেমন হিন্দুদের হিন্দুধর্ম আলাদা মুসলিমদের মুসলমান ধর্ম সেগুলে আলাদা খিস্টানদের খিস্টান ধর্ম সেগুলো আলাদা আমাদের বৌদ্ধদের বৌদ্ধধর্ম সেগুলো আলাদা আমরা সবাই একসঙ্গে মিলেমিশে আমরা দক্ষিন চব্বিশ পরগনায় একসঙ্গে রয়েছি তার কারণ আমরা বন্ধু বন্ধু হিসেবে রয়েছি এটা আমরা কোনো অন্য জায়গায় বা কোনো শহরে গিয়ে আমরা এগুলোই এগুলি প্রমাণ করব যে আমরা বাঙালি আমরা এইভাবে আমরা নিজেকে চিহ্নিত করব